আমি আম আমি তো

আমি আবুকালাম শেক বলছি আমি এখানে এক মাস আগে ভর্তি আছি মোটামুটি আমি এখন সুস্থ হয়ে গিয়েছি একটু আমি করার জন্যে আমি আপনাকে ফোন করছি ওই এক মাস আগে

ওই পায়ে একটু মচকা মতন লেগেছিলো ব্যান্ডেজ মতোন করেছিলো ওই কিছু হসপিটালে দিতো কিছু কিনেও খেতাম

হ্যাঁ হসপিটালে দিতো আর আমার সঙ্গে যে থাকতো সে বাড়ি থেকে তার খাবার আসতো